হ্যাঁ হ্যাঁ বল আরে এগোবে কি করে এতো বিরক্ত এখানে বক্স বাজাচ্ছে ওটা তো কিছু বুঝতেই পারছি না আমি তো বসে আছি হ্যাঁ এখানে বক্সটা এতো জোরে বাজাচ্ছে বললাম কমাতে কিন্তু শুনলই না আর তোর প্রোজেক্টটা কত দূর এগোলো স্যার কি কি নিয়ে লিখতে বলেছিলন ওইটা কি স্যার তো দেয়নি এটাতে কিছু সম্বন্ধে তো লিখতে হবে না এটাতে কোনো রেফারেন্সের কিছু নেই হ্যাঁ তো কি করে লিখবি কি করে এতো বক্স বাজছে এতো বিরক্ত লাগছে আচ্ছা ক্রেওণ কে ছিল আচ্ছা আচ্ছা

আর কার কার রোল আছে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার আর পেসেন্টের যা অসুবিধা না আমার ঠাকুমারও হার্টের প্রব্লেম রয়েছে তারও অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম ওটা বোঝা দরকার না এতো শব্দ দূষণ একবার ধর থানাতে একটা কমপ্লেন করাতে হবে যদি না শোনে না একবার বলে দেখতে হবে যদি না শোনে তখন যেতে হবে থানায় হ্যাঁ হ্যাঁ আর কদিন পরে তো পরীক্ষা না পড়তেও অসুবিধা হচ্ছে হুম এটা তো নিজে ভেবে পরে লিখতে হচ্ছে ফাস্ট পেজটাও বার করতে হবে স্যার বলেছিলেন আর কত লাইনের মধ্যে লিখতে হবে তাহলে চ একবার বলে পর দেখি ওদের বাড়িতে যদি শোনে তো চল তাহলে তুই বার হ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখলাম রে